বাংলা ভাষার কিছু অন্যান্য বৈশিষ্ট্য যা আমাদের কাছে আকর্ষণীয় বলে মনে হয় আমরা বাঙালি আমাদের কাছে মাতৃভাষাই হলো বাংলা বিভিন্ন জেলার ভাষা বিভিন্ন রকমের যেমন বাঁকুড়া জেলার ভাষা এক রকম মেদিনীপুরের জেলার ভাষা আর এক রকম হুগলির ভাষা আর এক রকম রাজস্থানের ভাষা আর এক রকম আমাদের মেদিনীপুরের ভাষা আর এক রকম আমাদের ভাষা থেকে অনেকেই শুনতে ও কথা বলতে ভালোবাসে ভাষা আমাদের বিভিন্ন রকমের রয়েছে আমরা আমাদের ভাষাটাকে নিয়ে আকৃষ্ট আমাদের ভাষা বাংলা আমরা বাঙালি আমরা বিভিন্নভাবে কথা বলতে পারি ও বিভিন্ন ভাষা বলতে পারি যা আমাদের কাছে খুবই ভালো লাগে বিভিন্ন ভাষায় আমরা বিভিন্ন কথা বলতে পারি বিভিন্ন কথা যেমন আমরা বাঙালি আমাদের ভা আকর্ষণীয় ভাষাই হলো বাংলা যা আমাদের মাতৃভাষা